হ্যাঁ আপনার কাছে কিরকম ইয়ে পাওয়া যায় দুধ পাওয়া যায় না একটু ফ্যাট মানে ফ্যাট টাইপের দুধ লাগবে আর কি আমার দোকান আছে দোকানে জিনিস বানানোর জন্য একটু ফ্যাট টাইপের দুধ চাই আচ্ছা আমার তো দোকান আছে ওই জন্য একটু ভালো দুধটাই চাই আচ্ছা কীরকম দাম আছে লিটার প্যাকেটগুলো দাম কীরকম আছে আচ্ছা আপনার কি মানে এক লিটারের করেই প্যাক আছে না আরও তিন লিটার লিটার ও আচ্ছা তো ওই আমি অনেকগুলো প্যাকেট নেবো আপনি তাহলে ঠিক করে দাম করবেন ও আপনি তাহলে দোকানটা কোথায় আচ্ছা আচ্ছা আপনাদের দোকানটা খুবই ভালো আমার চেনা পরিচিত একজন নম্বরটা দিলো যে এই দোকানে ভালো পাউডার দুধ পাওয়া যায় ওই জন্য আপনাকে ফোন করছি আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাবো আচ্ছা আছ ঠিক আছে